উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে প্রধান সাংস্কৃতিক পার্থক্য যেগুলি আছে এগুলো অনেক দিক থেকেই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে পার্থক্য রয়েছে যেমন খাদ্যর দিক থেকে রয়েছে এবং পোশাক আশাকের দিক থেকে রয়েছে আবহাওয়া রাজনীতি সব দিক থেকেই রয়েছে যেমন উত্তর ভারতে রয়েছে যেমন উত্তর ভারতের লোকেরা ধুতি পরে এবং দক্ষিণ ভারতের লোকেরা ধুতি পরে না এবং উত্তর ভারতের লোকেরা সেখানে আবহাওয়াটা একটু ঠান্ডা প্রকিতির এবং দক্ষিণ ভারতের লোকেদের তখন একটু গরম প্রকৃতির এবং যখন দক্ষিণ ভারতে ঠান্ডা প্রকৃতির আবহাওয়া হয় তখন উত্তর ভারতে একটু গরম প্রকৃতি হয় এবং রাজনীতি উত্তর ভারতে যেমন রাজনীতি রয়েছে তৃণমূল বিজেপি সিপিএম তেমনি দক্ষিণ ভারতেও রয়েছে তৃণমূল কিন্তু বিজেপিটা তেমন চলে না এবং যেমন সাক্ষরতা ভূগোল ভূগোল দিক থেকে যেমন রয়েচে সেখানে অনেক কিছু যেমন উত্তর ভারতে অনেক কিছু দেখার জিনিস রয়েছে দক্ষিণ ভারতে সেরকম জিনিস নেই